হ্যাঁ সুমন স্যার বলছেন আমি চন্দনা মণ্ডল বলছি হ্যাঁ আমার ছেলের শরীর খারাপ আর কি হুম আপনাদের হসপিটালে একটু ওই গলব্লাডার স্টোন হয়েছিল হ্যাঁ ওটা এখন পচন বেড়ে গিয়েছে হ্যাঁ ওই জন্য আপনার সাথে একটু আলোচনা করছি আর কি আপনার হাতে সেরকম কোনো ডাক্তারবাবু থাকলে একটু আমাকে বলুন ও বলছি আমার ছেলের তো গলব্লাডার স্টোন হয়েছিল ওটা ওষুধ খাইয়েছিলাম হ্যাঁ ওটা যন্ত্রনা আগে কমেছিল এখন আবার দেখছি হঠাৎ সেটা আবার যন্ত্রনা হচ্ছে তাহলে কী করব আমি সেটা ঠিক করতে পারছি না ওই জন্যই আপনাকে ফোন করছি আর কি হ্যাঁ আগে দেখানো হয়েছিল আমাদের এখানেই একজন ডাক্তারবাবু ছিলেন ওনার ওনাকেই দেখিয়েছিলাম তখন ওষুধ দিয়েছিল সেটা ঠিক হয়ে গিয়েছিল কিন্তু আবার এখন হঠাৎ দেখছি পেটের যন্ত্রণা হচ্ছে তাই আমি আপনার সাথে একটু আলোচনা করছি আর কি হ্যাঁ না সেরকম কোনো পরীক্ষা করানো হয়নি হুঁ তবে উনি বলেছিলেন এইটা গলব্লাডার স্টোনেরই যন্ত্রনা তাই আপনাকে বলছি আর কি

হুম হুম প্রচুর যন্ত্রনা হচ্ছে পেটে আ হুম বলুন ও তাহলে আপনাদের হসপিটালে কি ওখানে ব্যবস্থা করে হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড আছে হ্যাঁ হ্যাঁ আর কী পরীক্ষা করতে হবে বলুন আর পরীক্ষাগুলো কোথায় করাব সেটাও একটু বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাখছি